দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কী কী অনুষ্ঠান পালিত হয় এই বিষয়টা জানতে গেলে আমাদের প্রথমেই মনে রাখতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বাঙালিরা বসবাস করে তো বাঙালিদের প্রধান উৎসব কী অবশ্যই দুর্গা পুজো এবং পৌষপার্বণ এই দুর্গা পুজো বাঙালির এমনই একটা উৎসব যেখানে বৎসরান্তে সারা বাঙালি সে এপার বাংলা হোক আর ওপার বাংলা সারা বাঙালিই মেতে ওঠেন এই দুর্গা পুজোয় এবং এই দুর্গা পুজোর তে সমস্ত বাড়ির মেম্বাররা বিভিন্ন জায়গা থেকে এক হয়ে যায় একই জায়গায় মিলিত হন এবং তারা এই উৎসব পালন করেন এই দুর্গা পুজোতে বিভিন্ন রকমের খাবার দাবারের আয়োজন করা হয় যেহেতু বাড়িতে দূরদূরান্তে কাজ কর্মরত মেম্বাররা ফিরে আসেন তাদের জন্য যেমন মাছ মাংস থেকে শুরু করে বিভিন্ন রকম ফল প্রসাদ বিভিন্ন রকম জিনিস সেগুলো আয়োজন করা হয় এবং সবাই মিলে এই এই উৎসবটি পালন করা হয় এবং এটি বাঙালিকে একত্রিত করার একটা উৎসব তাছাড়া আরেকটা উৎসব সম্পর্কে বলা যায় সেটা হচ্ছে পৌষপার্বণ এটি বিশেষত শীতের সময় হয় যখন ধান ওঠে অর্থাৎ সেই চাষের শেষে যখন সবাই সব গৃহে গৃহে নতুন ধান প্রবেশ করছে এবং নতুন অন্ন পাচ্ছে তখন সেই সময় পৌষপার্বণ উৎসব পালন করা হয় এবং এই পৌষপার্বণের বিশেষ তাৎপর্য হলো যে এ এখানে বিভিন্ন রকমের খাবার আইটেম বানানো হয় বিভিন্ন রকম পিঠে ইয়ে বিভিন্ন রকম পুলি পায়েস বিভিন্ন রকম মিষ্টান্ন রান্না করা হয় এবং এই সময় এই সময়ে বিভিন্ন রকম প্রতিবেশী তারা তাদের আশেপাশে যে সব প্রতিবেশী রয়েছে সবাইকে এর এইসব খাবার মিষ্টান্ন পিঠে এই সমস্ত দিয়ে সবাই মিলে একই সঙ্গে এই একটা উৎসব পালন করা হয় এটি বাঙালিদের কাছে বিশেষ তাৎপর্য আর তাছাড়া পিঠেপার্বণ এইসব উৎসবগুলোতে খাওয়া দাওয়ার একটা বিশেষ ব্যাপার থাকে বাঙালি মানেই খাবারের একটা ব্যাপার থাকবে না এমনটা হয় না সেহেতু খাবার দাবারের একটা প্রাচুর্য এই বিশেষ পার্বণগুলোতে লক্ষ করা যায়